সেলিব্রিটি মানে হচ্ছে কি যেমন এই ছবিতে হিন্দি নায়িকারা হিন্দু বইয়ে হিন্দি বইয়ের নায়িকারা যেমন দেখি ছবি তোলে ঠিক মতো কাপড় চোপড় তো পরেই না সবসময় দেখি ছোট ছোট কাপড় পরে শর্ট ড্রেস পরে হট ডান্স করে আবার অনেক সময় দেখি উলটোপালটা নাচে উলটোপালটা করে ছবি তোলে ছাড়ে আরও তো বেশি তো ছেলেদের দেখলে বেশিরভাগটা করে তো সবাই তো আর পছন্দ করে না এবার মান সম্মান ওরা বজায় রাখে না কিন্তু কি হিন্দু হোক তায় মুসলিম যে কোনো মানুষের তাছাড়া মান সম্মানটা তাদের কাছে সবথেকেই বড় মূল্যবান জিনিস কিন্তু কী করে তারা মান সম্মানের ভয় একটুও করে না মান সম্মানটা গেলে যেন কোনো তাদের কোনো যায় এক শরীরের অংশ তার স্বা একটা স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া দেখার কারোর আর অধিকার নেই তবুও কী করছে এখন এখনকার সময় কী হচ্ছে দেখো হিন্দি বই বলো বাংলা অনেক একটুখানি নিচু হলেই কিন্তু তাদেরকে ঠিক তার ফটো তুলে নিচ্ছে নিয়ে ছেড়ে দিচ্ছে অনেকে নিজেরাই উলটোপালটাভাবে ফটো তুলছে পরের লোকের দোষ দিয়ে কোনো লাভ আছে নিজেরাই খুব খারাপভাবে ছবি তুলে ছেলেদের দেখা পেলে এবং বেশিটা করে ছেলেদের দেখা পেলে ছেলেদের নিয়ে ছবি তুলে শ্যুটিং উটিং যারা এ সব করে বই টই করে সব দেখেছি নিজেরাও দেখি কিন্তু খারাপ লাগে কী করব মান সম্মানের বিষয় কিন্তু যে কোনো মানুষের তার মান সম্মানটা কিন্তু তার কাছে সবথেকে বড় কিন্তু কি মান সম্মানটা সবসময় বাঁচিয়ে যা করে করুক কিন্তু মান সম্মানটা বাঁচিয়ে রেখে তারপর যা করে কিন্তু সবার এরকম করা উচিত না সবার উচিত না একদমই সবার উচিত না কিন্তু একটা মেয়ের শরীরের অংশ দেখলে এক তার বিয়ের পর তার স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবে না সে ছাই বইয়ের নায়িকা হোক আর এবং বাইরের কোনো নায়ক নায়িকা হোক আর বাইরের কোনো মেয়েছেলে ওগুলো যেই হোক না কেন ওগুলো একদম করা উচিত না যে কোনো মানুষের ভালো ওইগুলো যে ছাড়ে ই করে মনে হয় সবাই ভালো লাগে ভালো লাগে না ঠিক ওরকম করে চলে এ করে তারা অনেক সময় গালাগালি মানে এতে গালাগালি করে আবার অনেক সময় হাসে এগুলো কিন্তু ঠিক না করা